আমার পৌরাণিক কাহিনি সেরকম কিছু মনে নেই তবে আমি ছোটোবেলা থেকে মৎস্যকন্যার ব্যাপারে শুনে আসছি তাই নিয়ে অনেক কাহিনিও আছে আমি শুনেছি গল্প শুনেছি আমার শুনতে এবং সিনেমা দেখতে অনেক ভালো লাগে কিন্তু বাস্তবে এটা আমি বিশ্বাস করি না